আমার পশুদের সাথে আমার বন্ধন বন্ধুর মতো তারা আমি যেন তাদের মা এবং আমার পশুরা যেন আমার সন্তান আমি তাদের কাছে গেলে তাদের আবদার বেড়ে যায় তাদের গা হাত পায়ে হাত বুলিয়ে দিতে হয় তারা কী খেতে চায় যেন তারা আমার চোখের দিকে তাকিয়ে বলতে চায় সে জল খেতে চায় সে ফল খেতে চায় আমি বুঝতে পারি তাদের কখন কোনটা অসুবিধা হয় আমি তাদের এক একটা নাম দিয়েছি কারো নাম রামু দিয়েছি কারো নাম পোলা দিয়েছি নিজের ইচ্ছা মতো ভালোবাসার আমি নাম দিয়েছি তাদের সাথে তাদের খুনসুটি তাদের কখন কী প্রয়োজন আমি সব তাদের খেয়াল রাখি তাদের যে ভালোবাসা তাদের তারা কথা বলতে পারে না ঠিকই কিন্তু তারাও আমাদের আমাকে ভালোবাসে আমি এটাও বুঝতে পারি তাদের যে অনুভূতিগুলো আমি ঠিকই বুঝতে পারি আমাকে আমাকে দেখলে তারা এমনভাবে করুণ স্বরে আমার দিকে তাকিয়ে থাকে মনে হয় আমি যদি তার কাছে গিয়ে একটু কথা বলি সে হয়তো খুশি হবে সে মুখ দিয়ে কথা বলতে পারে না ঠিকই কিন্তু সে অন্তরে আমায় খুবই ভালোবাসে আমি তাদের যত্ন এমনভাবেই নিই যেন একটা মা তার সন্তানদের যেমনভাবে যত্ন নেয় আমি ঠিক আমার পশুদেরও আমি ঠিক তেমনভাবেই যত্ন নিই ওরা আমার কাছে পশু নয় ওরা আমার কাছে আমার সন্তান ওদের আমি এক একজনের এক একটা নাম দিয়েছি ওদের সময়ে আমি খেতে দিই সময়ে জল দিই ওদের সুস্থ একটা বাসস্থান দিই ওদের খাওয়ার পরিষ্কার পরিছন্ন করে দিই ওদের থাকার জায়গা পরিষ্কার পরিছন্ন করে দিই যাতে ওরা অসুস্থ না হয়ে পড়ে যাতে ওদের কোনো প্রবলেম না হয় যারা যাতে যারা ওরা সুস্থ ভাবে স্বাভাবিকভাবে আমাদের মতোই বাঁচতে পারে যাতে ওদের কোনো কষ্ট না হয় সেদিকে আমি তাদের যত্নে ভরিয়ে রাখি আমি তাদের পশুপালনের গার্জেন নই আমি তাদের মা